যেমন কলকাতার নেতাজি ইন্ডর স্টেডিয়াম ওখানে যারা গেছে তারাই জানে যে জায়গাটা ক এখানে যাওয়া উচিত এখানে একসাথে হাজার হাজের মানুষ সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন সভা সুযোগ পায় জায়গা দেখে মনে হয় যেন একটা খুব উপযোগী জায়গা এখানে মানুষ একসাথে বসে নিচের জায়গায় যে সমস্ত দৃশ্য আমরা দেখি যাতে খুব খুশি হওয়া যায় বিভিন্ন পোগ্রাম বিভিন্ন বাণিজ্যিক যে আলোচনা বিভিন্ন খেলাধুলা সম্পর্কে আলোচনা বিভিন্ন শিক্ষা দীক্ষা সম্পর্কে আলোচনা একসাথে বিভিন্ন মানুষ আর আলিপুর যে চিড়িয়াখানা সেখানে এক একটা যে রাস্তার মধ্যে দিয়ে আমরা যাই প্রত্যেকটা জায়গায় যে জীব জন্তু তাতে দেখে মন ভোলায় যে সমস্ত পশুরা ওই খাঁচার মধ্যে বন্দী আছে সেই খাঁচার মধ্যে বন্দি ওই জীবজন্তুগুলো দেখে আমাদের মনের মধ্যে একটা প্রভাব সৃষ্টি করে তাছাড়া দক্ষিণেশ্বরে যে মায়ের মন্দির সেখানেও আমরা যেয়ে খুবই সুখী মনে করি